আমি কদিন আগে পেন কিনেছিলাম পেনগুলি একদম ভালো না কালি বেরোচ্ছিলো শুকিয়ে যাচ্ছিলো কালি বেরিয়ে এ ব্যাগ পুরো কালো হয়ে যাচ্ছিলো পেনগুলি লিখতেও ভালো হচ্ছিলো না পেনগুলি ভালো না